আমি ছেলের জন্মদিন উপলক্ষে একটি জামা কিনে দিয়েছিলাম জামাটি আমরা তিনজন মিলে কিনতে গিয়েছিলাম ছেলে ছেলের বাবা আর আমি কিনতে যেয়ে দেখি জামাটি খুব সস্তা এবং রংটাও ভালো রংটা ছিল লাল রঙের কিনে এনে ঘরে এসে জামাটি পড়িয়ে দেখলাম জামাটি সুতির খুব সুন্দর দেখাচ্ছে জামাটা পরে আমার ছেলে খুব খুশি হয়েছিল জামাটা কাচার পর দেখলাম রংটা ওঠেনি তেমনি আছে এবং জামাটি পরতেও আরাম সেজন্য আমার ছেলে খুব খুশি আছে